আমি সব ধরনের গাছপালা এবং লতা লাগাতে ভীষণভাবে পছন্দ করি গাছপালা কে না পছন্দ করে ওই সবুজ রংয়ের গাছ আমাকে ভীষণভাবে ভালো লাগে আমার বাড়িতে তো সবুজ গাছপালায় ভর্তি যাকে বলে বাগান গাছের বাগান ফলের বাগান ফুলের বাগান শাক সবজির বাগান বাগানে লতায় যেন ভরে উঠেছে আমার বাগান আমার বাগান আজ পরিপূর্ণ ফলে ফুলে সবজিতে সব কিছু রয়েছে প্রথমে তো লাগাতে পারছিলাম না কীভাবে লাগাতাম সেটাও মনে পড়ছিল না তারপরে ছোট ছোট গাছগুলোকে নিয়ে আসতাম বাড়ির পরিবারের স যে সকল সদস্যরা রয়েছে তারা সবাই বলত যে ছোট ছোট গাছগুলো একটা বাড়ি থেকে নিয়ে এসে সব সঞ্চয় করে রেখে তাতে এবার লাগাতে হবে তারপরে কী করলাম মাটি খুঁড়ে একটু মিশ্র সার দিলাম তাতে ওই লতাগুলো লাগালাম যেমন কুমড়ো গাছকে আমি লাগালাম কুমড়ো গাছকে লাগানোর পরে জল টল দিলাম গাছটা বেশ বড় হল এখন আমার গাছে ফলছে কুমড়ো গাছে এখন কুমড়োও ফলছে তাই সবুজ গাছপালা আমাকে ভীষণভাবে ভালো লাগে তাই আমি লাগিয়েছি আমার অনেক বাগান আছে আমি ছোটবেলায় দেখেছিলাম পার্কে যেতাম ছোটবেলায় বেড়াতে মা বাবার সাথে একবারে যখন ছোট ছিলাম বল নিয়ে ক্যাচ ক্যাচ খেলা করতাম তখন দেখতাম যে কত রকমের ফুল গোলাপ ফুল মালতী রজনীগন্ধা সবই একবারে ভরে যেত ফুলে এবারে ফুলগুলোকে দেখে খুব ভালো লাগত কিন্তু আজ আমি বাগান করে ফেলেছি ওই ফুলের বাগান আজ আমার বাড়িতে পাড়ার সব ছোট ছোট ছেলেমেয়েরা বিকেলে আসে তাদের মা বাবার হাত ধরে তাদের মা বাবার হাত ধরে বিকেলে ছোট ছোট ছেলেমেয়েরা এসে ওই বল নিয়ে খেলাধুলো করে আমার ভীষণ ভালো লাগে গাছপালা লাগাতে ভীষণ ভালো লাগে তাই আমি বাড়িতে সব রকমের গাছপালা লাগিয়েছি